আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা আমাদের এখানে হাসপাতাল এবং স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে অনেক অসুবিধা আছে আমাদের এখানে সেরকম স্বাস্থ্য সুবিধা কেন্দ্র বা হাসপাতাল নেই বললেই চলে একটা আছে যেটা হচ্ছে জেলা হাসপাতাল সেখানে সেরকম কোনও ডাক্তার নেই সেরকম কোনও ওষুধের ব্যবস্থা নেই সেরকম কোনও চিকিৎসার ব্যবস্থা নেই সেরকম কোনো নতুনত্ব বা নতুনত্ব বা আধুনিক কোনো যন্ত্র নেই যার জন্য আমাদের এখানে অনেক রুগী আছে যারা তোমার ভুল চিকিৎসার জন্য যারা চ চিকিৎসার অভাবে ওষুধের অভাবে ও সময়মতো ওষুধ না পেয়ে মারা মৃত্যুবরণ করেছে এবার আমি আমি বা আমার মতো অনেকেই আছে যাদের যারা মধ্যবিত্ত পরিবার থেকে বড়ো হয়েছে যাদের পক্ষে সম্ভব নয় যে আমরা বেসরকারি হসপিটালে অর্থ খরচ করে যে হ্যাঁ নিজেদের চিকিৎসা করাবো তো আমরা আমার ইচ্ছা যেটা যে বিভিন্ন স্বাস্থ্য সুবিধাকেন্দ্র বা হাসপাতাল এখানে আরও গড়ে উঠুক